আমি কিছুদিন আগে অনলাইন থেকে একটা হেডফোন পারচেস করলাম হেডফোনটা হচ্ছে বোট ওয়ান ফোর ওয়ান

হেডফোনটার ব্যাটারি লাইফ হচ্ছে টুয়েন থার্টিন আওয়ারস আর সাউন্ড কার্ড হচ্ছে ফিফটিন এমএম তো হেডফোনটা সাউন্ড অনুযায়ী তো সব ঠিকই আছে কিন্তু হেডফোনটা এত বাজে হেডফোন যে কী বলব মানে হেডফোনটার ব্যাটারি থাকছে না হেডফোনটা মাঝে মধ্যে শর্ট হয়ে যাচ্ছে আমি এই ফোনটা কিনে টোটালি লস করে ফেলেছি আমার হেডফোনটা একদমই বাজে হেডফোন আমি কিনে টোটালি লস করে ফেলেছি আমি অনলাইন থেকে যেখান থেকে পারচেস করেছি আমি কম টাকায় দেখে আমি ভেবেছি যে কম টাকা কম টাকায় আমি ভালো জিনিস পাচ্ছি সেই দেখে আমি পারচেস করেছি কিন্তু দেখছি যে আমার টোটালি টাকাটা লস হচ্ছে হেডফোনটা খুবই জঘন্য হেডফোন হেডফোনটার মধ্যে না আছে কোনো সা মানে সাউন্ড কোয়ালিটি কি বলব মাঝে ম মানে একদমই খারাপ বলতে গেলে সাউন্ড কোয়ালিটি একদমই খারাপ বলতে গেলে ব্যাটারি লাইফ খারাপ চার্জিং হচ্ছে না একদমই টোটালি লস হয়ে গিয়েছে আমার হেডফোনটা কিনে